আমি বাড়িতে গোরু পোষ গোরু পুষি যেখানে সরকারের অনেকটাই দরকার সাহায্যের আমি চাই সরকার যাতে ভালোভাবে সাহায্য করুক আমাদের এই গোরু পোষার মধ্যে সরকার যদি এটি ট্রেনিংয়ের ব্যবস্থা করত যে কীভাবে আমরা এই গোরুকে পোষ পুষব কীভাবে আমরা গোরুর খাদ্য তালিকাগুলো বুঝতে পারব আবার অনেক দিক থেকে আছে অনেকে সরকার এমনই আমাদেরকে মুরগি পোষারও ট্রেনিংটাও দেয় তেমনই আমাদেরকে যদি একটু সরকার আর্থিকভাবেও সাহায্য করে তাহলে আমরা আরও পোষা আমাদের বন্য পশু আমাদের এই পোষা পশু পাখিগুলোকে আমরা ভালোভাবে সুস্থ রাখতে পারব আর কিছু সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের পশু পাখিগুলোকে একটু ট্রেনিং দেওয়া হোক আমরা যাতে একটু ট্রেনিং পাই সরকারের কাছ থেকে যে আমরা আমাদের বাড়ির পশুপাখিগুলোকে আমরা এই পশু কীভাবে পুষব তাদের খাওয়ার তালিকায় কী কী থাকবে তাদের কীভাবে যত্নে রাখব তাদের শরীর কীভাবে সুস্থ থাকবে শরীর অসুস্থ হয়ে গেলে তাদের কী কী করা উচিত এবং আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমাদের কিছু আর্থিক সাহায্যও যাতে তারা করুক একটা পশু পুষতে গেলে যেমন তার পিছনে অনেক খাটনি থাকে তেমন সরকারের কাছে আমাদের আবেদন আমাদের কিছু সাহায্যও করা হোক যেমন জৈবিকভাবে আমরা অনেক জৈব সার পাই গোরু থেকে গোরু থেকে আমরা অনেক দুধও পাই যা আমাদের অনেক কাজে লাগে সেরকম সরকার যদি আমাদের এই কৃষক বন্ধুদের পাশে থাকে তাহলে আমরা খুব উপকৃত হব আমাদের সরকারের কাছে দাবি আমাদের এই পশুকে আপনারা সরকারি স্কিমের মধ্যে রাখুন এবং আমাদের মাসে বা বছরে দুটো তিনটে করে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিন